হ্যাঁ অবশ্যই কারণ লেডিসদের জন্য একটা টয়লেট করার কর হচ্ছে আমরা করছি সমাজের জন্যই তো আপনাদের কাজ এই তমা আপনাদের সুবিধা দেওয়াই তো আমাদের কাজ বাড়ির মধ্যে একটা নতুন হয়েছে টয়লেট আর এদিক একটা স্কুলের পাশেও হয়েছে একটা নতুন টয়লেট এরকম আস্তে আস্তে হবে একটু সময় লাগছে কিন্তু হয়ে যাবে আপ আপনারা একটু একটু স আমাদের একটু সাহায্য সহযোগিতা করুন আপনারা পাশে থাকলেই সবই হবে হুম হুম আপনি আপনি আস হয়ে যাবে একটু সময় লাগছে কারণ কাজ আমাদের অলরেডি চলছে তো তাই একটু সময় লাগছে এক আমরা তো সমাজের জন্য পরিবেশে গাছ লাগানো কাজে যোগ দিচ্ছি অনেক পরিবেশের জন্য এর জন্য একটু সময় লাগছে তো হয়ে যাবে সবই হয়ে যাবে হচ্ছে তো আস্তে আস্তে এবার একটু সময় লাগছে হবে হুম আচ্ছা আপনি আপনি আপনি সচেতন মানুষ ওই জন্য আপনি আমাদের সেই কথাটা বললেন হুম আপনারা একটু এগিয়ে আসুন দেখবেন সবই হয়ে যাবে আপনারা পাশে থাকলেই হবে আচ্ছা তাহলে আমি রাখি হুম